প্রাকৃতিক জিনিস বলতে যেসব আমাদের প্রাণী আছে গরু ছাগল যেসব আমরা পুষি বা আমাদের বাড়িতে গৃহপালিত হিসাবে থাকে তাদের শরীরচর্চা বা প্রকৃতির থেকে যেসব জিনিস আমরা নিয়ে তাদের ব্যবহার করি যেমন নিম পাতা বা গোবর যেমন নিম পাতা শুকনো করে গোয়ালে ধোঁয়া করলে জীবাণু নষ্ট হয় বা মশা যে গরুর লাগে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং গরুর যে গোবর সেই গোবর যদি আমরা শুকনাো করে শুকনো করে সেই শুকনো যদি আমরা গোবর শুকনো করে যে ঘুঁটে করি সেই ঘুঁটে যদি আমরা গোয়ালে ধোঁয়া করি তাালে গোয়ালে দূষণও কাটবে এবং যে গরুর গোবর আমরা ঘরে ন্যাতা দিই বা ঘর মোছা হয় ওই দিয়ে যদি মোছা যায় থালে দূষণ কেটে যাবে এবং জীবাণুও নষ্ট হবে